আমাদের এলাকায় দশম শ্রেণীর পর শিক্ষার্থীদের শিক্ষাগত পছন্দ হলো আমরা দেখি সায়েন্স গ্রুপ থাকে আর্টস গ্রুপ থাকে এগ্রিকালচার থাকে এরকমভাবে পড়াশুনোর আমাদের ভাগ ভাগ করা থাকে তো সায়েন্স গ্রুপটা অনেকে পছন্দ করেন যেনাদের আর্থিক ব্যবস্থা তাদের বেশি থাকে কারণ টাকা পয়সা তো চাই না সায়েন্সে ভর্তি হলেই তো আর হয় না টাকা পয়সা যাদের বেশি থাকে তারা সায়েন্সটা বেছে নেন সেখানে পড়াশুনো ভালো থাকে চাকরির ক্ষেত্র ভালো হয় আর এগ্রিকালচার দিকটাতেও চাকরির ক্ষেত্র আছে কিন্তু একটু কম আর আর্টসের দিকটাতেও যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা তারা আর্টসটাকে বেছে নেয় কারণ তাদের মা বাবাদের তো অত টাকা পয়সা থাকে না তাই আ এগ্রিকালচার আর আর্টস যাদের একটু টাকা পয়সা কম আর্থিক দিক থেকে তারা একদমই কম তাদের সেক্ষেত্রে আর্টস আর্টস আর্টস আর এগ্রিকালচারটা বেছে নেন আর সায়েন্সটা নেওয়া তো খুবই ভালো সেটা চাকরির ক্ষেত্রে কাজে লাগে তাই সায়েন্সটা যদি দশম শ্রেণীর পরে আমরা যদি সায়েন্সটাকে বেছে নিই সেটাকে বেছে নিয়ে যদি আমরা এই এগিয়ে যাই ভবিষ্যৎ কিন্তু আমাদের অনেক উজ্জ্বল হবে আমাদের চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মা বাবাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না